পশ্চিমবঙ্গে অনেক বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশের সুযোগ আছে প্রায় অনেক রকমই সুযোগ আছে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে অনেক বৃত্তিমূলক প্রশিক্ষণ করা হয়েছে সেইগুলির মধ্যেও এক একটা হল সেলাই সেলাই প্রশিক্ষণ আছে তারপরে বিউটিশিয়ান আছে বিউটিশিয়ান তারপরে টেলারিং আছে আরও অনেক কিছু আছে তো এর এই মাধ্যমে জনগণরা তাদের প্রশিক্ষণ বা দক্ষতা বিষয়ে তা দক্ষতা বিকাশের অনেক সুযোগ পায় তারা তাদের বিভিন্ন সেক্টর বা শিল্পীর চাহিদাগুলি পূরণ করে এই এই ছোটখাটো শিল্পের মাধ্যমে যারা অর্থনীতিতে সবল নয় যা বা যারা অর্থনীতি সম্পর্কে অতটা সবল নয় তারপরে তারা তারা এমনিই দুর্বল অর্থনীতির দিক দিয়ে যাদের কম বিকাশ হয় তারপরে যারা হচ্ছে চাষবাস করে খান তাদের সত্যিই অনেক অর্থনীতি অনেক দুর্বল তার জন্য তারা কী করেন তারা হচ্ছে এক একটা সেক্টর চুজ একটা এক একটা সেক্টর হচ্ছে তারা ভাগ করে নেয় তাদের শিল্পের চাহিদা পূরণ করার জন্য যেমন অনেকে কৃষি উৎপাদন করেন যেমন আমরা জানি যে অনেকে চাষবাস করে খান সেই কৃষি উৎপাদনের মাধ্যমে আমাদের অনেকটা আমাদের দেশের অনেকটা সুযোগ সুবিধা হয় বেশ ভালো রকম আমরা অর্থনীতিতে এই জন্য তা আমরা সবল কিন্তু এই দক্ষতা বিকাশের সুযোগগুলির মাধ্যম হচ্ছে একটা মাধ্যম হচ্ছে কৃষি উৎপাদন কৃষি উৎপাদনের মাধ্যমে অনেক অনেক মানে অনেক মানুষই অর্থনীতিতে সবল হতে পারে তারা সত্যিই কৃষি উৎকর্ষ বাংলা প্রকল্পে মধ্যে একটা হল কৃষি উৎপাদন এই কৃষি উৎপাদনের মাধ্যমে অনেকে অনেক কিছুভাবে দক্ষতা তারা বিকাশ করার সুযোগ পায়